আমি রান্না করার সময় সবসময় সতর্কতা অবলম্বন করি নিজেও রান্না করার সময় সাবধানে থাকি এবং রান্নার যেসব উপকরণ ব্যবহার করছি সেগুলো সঠিকভাবে ব্যবহার করি যাতে তার থেকে কোনো খারাপ শরীরের ওপর প্রভাব না পরে যেমন নিজের দিক থেকে দেখতে গেলে গ্যাস ওভেন ঠিকঠাক জ্বালিয়েছি নাকি বা কোনোভাবে আমার শাড়ি বা ওড়না গ্যাসের কাছে চলে যাচ্ছে নাকি সেদিকে সতর্ক থাকি রান্নার উপকরণের মধ্যে মাধ্যমে যেমন ভাত যখন ভাত রান্না করি চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চাল ভালো করে না ধুলে তাতে যে ক্ষতিকারক পাওডার থাকে সেটা ভাতের সাথে মিশে শরীরে গেলে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে তাই চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিই এছাড়াও যখন আমি সবজি রান্না করি সবজি বাজার থেকে কিনে আনার ফলে সেখানে অনেক ধুলোবালি ছাড়াও রাসায়নিক সার থাকে যাতে সেগুলো শরীরে না চলে যায় সেগুলো কাটার আগে আমি যেমন ভালো করে ধুয়ে নিই এছাড়া কাটার পরেও আমি সেগুলোকে আবার একবার ভালো করে ধুয়ে নিই যাতে কোনো ক্ষতিকারক প্রভাব না পরে কোনো দানা শস্য ডাল তিল এইধরণের কিছু ব্যবহার করলে সেগুলোকেও আমি ভালোকরে ধুয়ে নিই ধুয়ে নিলে তার থেকে খারাপ গুণটা বা খারাপ প্রভাবটা বেড়িয়ে যায় যেগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো কোনো ক্ষতিকারক হবে না